আমি একজন আইনজীবী আইনের বিষয় আমার আগ্রহ তথা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সুবিচার পাওয়ানোর ইচ্ছা থেকেই আমি এই পেশায় আসি এবং এই পেশায় আসার জন্য ভাবি আইনি পেশা একটি সমাজসেবামূলক পেশার মধ্যেই পড়ে এবং সঠিক আইনের দিশা দেখালে মানুষ তাদের সমস্যাগুলি থেকে সমাধান পেতে পারেন আইনি পরিষেবা আমাদের মতো গণতান্ত্রিক দেশে সমস্ত নাগরিকের জন্য একখানি প্রধান অস্ত্র যেখানে দুর্বল মানুষ সবল মানুষের থেকে বঞ্চিত হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনি বিচার ব্যবস্থার মাধ্যমে ন্যায় পেতে পারে